পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও অন্য অন্য রাজ্যের সাথে যে মিল আমরা পাই যেমন আমাদের এখানে ভাষা বাংলা এবং বাইরের ভাষা হিন্দি ইংলিশ এর সাথে আমাদের মিল হল ওনারা যখন আমাদের এখানে আসেন বাঙালিরা বিদেশ থেকে তখন তারা আমাদের বাংলাতেই সংস্কৃতির মিলটা খুঁজে পায় এর এর জন্য তুলনা তুলনা হল বাইরের বাইরের দেশের থেকে যারা বিদেশিরা আমাদের এখানে আসে তারা তো পুজোতে বাংলা ভাষা বোঝে না তারা ইংলিশ ইংলিশে আমরা অনেকেই যারা শিক্ষিত তাদেরকে বুঝিয়ে দিই যে আমরা বাংলাতে এইভাবে এটা এর অনুষ্ঠানটাকে আমরা আয়োজন করছি বা এইভাবে মানে আমরা অনুষ্ঠানের শেষটা পালন করছি সাংস্কৃতিক বৈচিত্রের সঙ্গে খাদ্য সব সব দেশের বা বিশেষ করে আমাদের দেশের মধ্যে একটি বৈচিত্র্য বিনিময় তো আছেই ওনারা একটু ভেজিটেরিয়ান আমরা হচ্ছি আন ভেজিটেরিয়ান এটা হচ্ছে প্রবলেম